স্ট্যাম্প পয়সা বা শিলা সংগ্রহের শিক্ষাগত মূল্য আছে নীতি বলয়ে স্ট্যাম্প পয়সা বা শিলা এগুলো সংগ্রহ করে আমরা কোনটা কোথা থেকে পাচ্ছি কোনটা কী কারণে তৈরি হচ্ছে কোনটা কীভাবে তৈরি হচ্ছে বা এইগুলো কোন কাজে ব্যবহার কর হয় কীভাবে তৈরি হচ্ছে এগুলো সব জানতে পারি এগুলি থেকে আমরা শিখতে পারি যে স্ট্যাম্প কী কাজে লাগে বা সেটা কীভাবে ব্যবহার করা হয় কীভাবে সেটা তৈরি হয় কেন করা হয় এছাড়া পয়সা থেকে সেটা কীভাবে তৈরি হচ্ছে কীভাবে ভাগ করা হচ্ছে এগুলো শিলা থেকে আরও বেশি জানতে পারি যে কীভাবে সেটা ক্ষয় হয়ে কোন পাথরটা কোন সাথে ঘষা গিয়ে কী তৈরি হচ্ছে বা শিলা কোথায় রাখা হচ্ছে বা কোনভাবে কেন পুজো করা হয় বা সব কিছু আধ্যাত্মিক দিকও জানতে পারি এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কেও জানতে পারি